আমি কী বলুন তো আমি ধরো পাখি দেখতে খুব ভালোবাসি আর পাখি দেখতে আমার খুব ভালো লাগে মানে একদিন আমি বেড়াতে গিয়েছিলাম বনেতে মানে যেমন ঝড়খালিতে বেড়াতে গিয়ে দেখলাম ওখানে অনেক পাখি আছে উঠছে বসছে মানে গাছের ডালে আবার নামছে ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে এরকমভাবে উঠতে থাকে তারপরে দেখলাম মানে সব বড়ো বড়ো পাখি উড়ে পালাচ্ছে এ কটা ছোট্টো ছানা পাখি তার ঝোপ মতো আছে ঝোঁপের কুলে চুপচাপ বসে আছে আমি কী করলাম সেই পাখিটার কাছে লুকিয়ে লুকিয়ে গেলাম গিয়ে দেখলাম মানে চুপচাপ বসে আছে ভয়তে গুটি সুটি মেরে আমি ওই পাখিটাকে দেখতেই থাকলাম লুকিয়ে দেখতেই থাকলাম আরও পালাচ্ছে না আমাকে দেখতেও পাচ্ছে না বা পালাচ্ছে না এই কারণে আমি চুপচুপচাপ দেখতে থাকলাম দেখতে দেখতে মানে ওর একটা আগ্রহ হলো আমাকে যে পাখিটা উঠতে পারছে না ক উঠতে পারছে এই কারণে আমি আস্তে আস্তে কাছে যেতে থাকলাম লুকি অনেকক্ষণ দেখেছি তারপর কাছে গেলাম কাছে গিয়ে দেখলাম য কী করতে চাইছে তারপরে আমি গিয়ে দেখলাম ওখানে কাছে গিয়ে দেখলাম ও যে খুব চালাক পাাকি আমি তো জানি না ঘুমাচ্ছিল তারপরে আমি কাছে গিয়ে দেখে যেই ধরতে গেলাম ওমনি পালিয়ে গেল যা কাছাকাছি গেলাম আর পালিয়ে গেলাম বেশ কি সুন্দর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যা তাহলে এবারে কী হবে আবারখানিকটা আগিয়ে গেলাম আগিয়ে গিয়ে দেখলাম ওখানিকটা যেতে যেতে যেতে অনেকটা দূর গেলাম গিয়ে দেখলাম ওখানে বেশ বড়ো বড়ো পাখি আছে আর ওখানে একটু আওড়ার মতো আছে মানে কি দেওয়া আছে ওখানটা একটা বস্তা দিয়ে ঘেরা আছে মানে ফুল গাছ দেওয়া আ যছে ফুল গাছের সাইডে বস্তা দিয়ে ঘেরা আ যায় ফুল গাছের ওই সাইডে পাখিগুলো ফুলের দানা খুঁটে খুঁটে খাচ্ছে আমি ফুলের সাইডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বস্তার আওড়ানে পাখিগুলো খুব সুন্দর কালার দেখতে কালো লাল হলুদ সব রকমের আছে হাত দেখছিলাম খুঁটে খুঁটে খাচ্ছিলাম ওই আওড়ানে দেখে দেখতে দেখতে দেখতে অনেক টাইম লেগে গেলো খুব ভালো লাগলো ওইখানটা দাঁড়িয়ে দেখছিলাম দেখে দেখে পাখিগুলোগুলো সবই চলে গেলো আমিও চলোম